হ্যাঁ সৌভিক স্যার বলছেন স্যার আমি ইন্দ্রনীল বলছিলাম বিইউসিতে আগে খেলতাম হ্যাঁ স্যার বলছি কি স্যার আপনাকে খুব একটা জরুরি বিষয়ের জন্য ফোন করা হলো ঠিক আছে তো আমাদের স্যার এই এ এই কিছু দিনের মধ্যে তো আবার ফুটবলের সিজেন ঢুকছে তো আমরা ভেবেছিলাম ছেলেরা সব বন্ধুরা ভেবেছিলাম কি একটা ফুটবলের টিম নামাব অনেকগুলো টুর্নামেন্টও আছে তো একটু খেলাধুলা টুর্নামেন্টগুলো খেলব ঠিক আছে তার জন্য স্যার আপনার মানে আমাদের একটু মানে জানেনই তো সব ছেলেপুলেরা এখন বিজি হয়ে গেছে নেই কারোরই এখন তো তার জন্যই আপনি যদি হেল্প করতেন হুম বলুন

আচ্ছা

হুম

আচ্ছা আচ্ছা

হুম স্যার ঠিক আছে ঠিক আছে আচ্ছা চেনা জানা জানা মানে স্যার ওইটা তো স্যার আমার ভাই ছিল পটলা নাম ছিল কিন্তু স্যার রিসেন্টলি ওর হাতটা ভেঙে যায় একটা অ্যাক্সিডেন্টে ঠিক আছে তো আমি এমনি হাত এখন ঠিক আছে কিন্তু মানে ফুটবল খেলাধুলা করছে কিন্তু তাও আমি রিস্ক নিচ্ছি না কারণ স্যার বাইরে যাওয়ার ইচ্ছা আছে ঠিক আছে মানে রাউরকেল্লাতে অনেকগুলো মানে খেলা স্টার্ট হয়েছে ওখানে বড়ো বড়ো টুর্নামেন্ট আমার কটা বন্ধু আছে তো ভেবেছিলাম ভেবেছিলাম কি ওইখানে গিয়ে আমরা একটা টুর্নামেন্ট খেলব ওখানে নাম ইয়ে করব ক্যান্ডিডেট ইয়ে করব ঠিক আছে তো এবার বড়ো খেলাতে তো আমি ওকে বলতে পারি না না স্যার তো আমাদেরও টিম সব রেডি আছে গোলকিপারের জানেন তো এখন শহরে কেমন সমস্যা তাও দেখছি স্যার হয়ে জোগাড় হয়ে যাবে স্যার গোলকিপার ঠিক আছে কিন্তু স্যার আপনি একটু স্যার টাইম দিলেই ভালো হয় ঠিক আছে আর কিছুই চাই না হুঁ হুঁ হ্যাঁ বিইউসিতে করাবেন তো স্যার আমাদের পুরোনো মাঠে

হুম হুম হুম হুম

হুম হ্যাঁ স্যার আম আমি দেখতে পেলাম স্যার এবার হার্ড ম্যাচ হবে অনেকে খেলাতে নেমেছে না স্যার চিন্তা করবেন না আমাদের ছেলেরা খেলা ছেড়ে দিলেও কি হলো আর একবার মাঠে নামলে জানেনই তো ওরা একটু ট্রেনিং নিয়ে নিলে ওরা সব ঠিকঠাক খেলে দেবে স্যার ঠিক আছে মনে হয় রাউর ঠিক আছে স্যার আপনি টেনি আপনি আপনাকে ফোন করব পরের সপ্তাহে তাহলে ঠিক আছে ওকে ওকে থ্যাংক ইউ স্যার রাখছি হুম